কৃষকদের কথা কী বলব আমি নিজেই তো একজন মুরগি চাষি আমি কীভাবে মুরগি চাষ করি সেটা বলছি আমি একটা পোল্ট্রি করেছি তাতে গোটা চল্লিশ মুরগি পুষেছি মুরগির ঘাটটা চারধারে ঘিরে রেখেছি একটা গেট রেখেছি যাতে কী আমি মুরগি নিয়ে আসতে পারি ঢুকিয়ে দিতে পারি খাবার যাতায়াত করতে পারি এইরকমভাবে মুরগিকে আমরা নিয়মিত খেতে দিই জল দিই সন্ধ্যে হলে আলো জ্বেলে দিই চারিপাশটা মুরগির ঘরের চারিপাশটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আবার বিশেষ করে পোকামাকড় সাপখোপ হাতে বাঁচার জন্যে আমরা কার্বলিক অ্যাসিড ব্যবহার করি এবারে মুরগিরা খেতে গেলেই জল পড়বে খাবার পড়বে তার জন্যে আমরা সেই খাবারগুলো একদিন ছাড়া একদিন ছাড়া সেগুলোকে কোদাল দিয়ে পরিষ্কার করে টেনে নিই আবার কাঠের গুঁড়ি তাতে আবার বিছিয়ে দিই এবার জল তো পড়বে নোংরা তো পড়বে তার জন্যে আবার একটা ড্রেন রাখার ব্যবস্থা করে দিয়েছি যাতে তারা জল খেলে পড়বে শুধু তো ওটা ভিজবে না অনেক সময় ভিজে জল বেশিও পড়তে পারে জন্তু তো এবারে জলটা বেরিয়ে যায় এইভাবে আমি কিছু মুরগি আগে বড় করে ছেড়ে দিই আবার ছোটো মুরগি পুষি কোনো সময় ডিম তো আমাদের বিক্রি করতেই হবে যেহেতু মুরগির চাষ করছি মানে এইভাবেই তো আমি একের পর এক ব্যবসা বাড়াব প্রথমে কিছু চল্লিশখানা মুরগি তুললাম তাদেরকে বড় করে বিক্রি করে দিলাম আবার ফের ছোটো মুরগি তুললাম এইভাবে আমি একের পর এক মুরগি চাষ বাড়াতে লাগলাম এইভাবেই আমি মুরগি চাষ করি